হ্যাঁ আমাদের স্কুলের যতগুলো টিচার আছে সবাইকে তো প্রথমে মানে বাচ সবাইকে বলতে ইনভিটেশনগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে আর যেগুলো অ্যারেঞ্জমেন্টস আমাদের দরকার যে বাচ্চাদেরকে কী কী মানে বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য কী কী আমাদের অ্যারেঞ্জমেন্ট করা দরকার যে চকোলেট মিষ্টি এটসেটরা এগুলো

হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই হুম হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বাচ্চাদেরকে তুমি যেরকম বললে যে তুমি কিছু প্যারাগ্রাফ সেটা লিখে আনতে বলেছিলে তো আমিও বাচ্চাদেরকে বলেছিলাম শিশু দিবসের জন্য তাদেরকেও মানে সেম ওরকমই প্যারাগ্রাফ লিখে আনতে বলেছিলাম তো শুদু টপিকসগুলো আমি বাচ্চাদেরকে আলাদা আলাদা টপিকস দিয়েছি যাতে সবাই আলাদাভাবে নিজের মতো করে লিখে আনতে পারে তো এভাবে সবাই নিজের মতো লিখে নিয়ে আসতে পারবে তো ঠিক আছে এইটুকুই বলেছিলাম আমি

হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে